হ্যাঁ শ্রীময়ী ডান্স ক্লাস থেকে বলছেন হ্যাঁ বলছিলাম আমি আপনার নাচের স্কুলে এমনি অ্যাডমিশান হতাম তাহলে মাইট মানে কোন কোন বার তাও নাচের স্কুলটা হয় ও তাহলে এ সপ্তাহ থেকে আমি ভর্তি হতাম তাহলে কি হওয়া যাবে ও ঠিক আছে তাহলে শুক্রবারে যাবো আর এমনি মা কি রকম চা মানে কীভাবে টাকাটা অনলাইন বা অফলাইন দেবো দুটোই দেওয়া যায় তো হ্যাঁ তাও একটু যদি কম করা যেতো একটু বেশি হয়ে যাচ্ছে ও তাও একটু দেখুন যদি একটু কমানো যায় হ্যাঁ আর ওই মঙ্গলবারটা একটু চেঞ্জ করা যাবে না

হুম যদি তাও একটু চেঞ্জ করা মানে ওই ডেটটা একটু সমস্যা আছে মানে আমার একটু টিউশান পড়ি তাহলে টিউশান করেই আর যেতাম হ্যাঁ আপনি দেখুন যদি ওই একটা ডেট চেঞ্জ করলেই হবে ও ঠিক আছে সেটা করলেও হবে ঠিক আছে তাহলে আমি যেয়ে করে কথা বলে জানাচ্ছি হ্যাঁ দিদি ঠিক আছে রাখছি